হ্যালো হ্যালো বলছি আপনি কি গাইডের কাজ করেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে ঠিক জায়গাতেই ফোনটা করেছি আমি একজনের কাছ থেকে খবর পেলাম যে আপনি করেন আপনার নম্বরটা আমি ওখান থেকেই পেয়েছি তো আমি রাজস্থান বেড়াতে যেতে চাই তো আমাকে আমার সঙ্গে যেতে হবে মোটামুটি ওই পনেরো দিনের মতো যাব রাজস্থান সম্পর্কে আমি বিশদভাবে জানতে চাই আমি জানি গাইড নিয়ে গেলে তারা সবকিছু খুঁটিয়ে নাটিয়ে ঠিকঠাক মতো বুঝিয়ে দেখিয়ে দেয় তো আমি ওই রাজস্থান যাবো মোটামুটি পনেরো দিন মানে মানে যাওয়া আসা নিয়ে পনেরো দিন তো আপনি কি যাবেন ও আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি তাহলে যাবেন বলছেন তো ঠিক আছে আপনার কীরকম কী ফিজ ওই সবগুলো আমাকে আপনি তাহলে সবকিছুই জানিয়ে দেবেন হ্যাঁ আপনার পনেরো দিন আপনাকে আমার সঙ্গে থাকা মানে আপনার তো নিশ্চয়ই একটা ইয়ে লাগবে হুম তো সেইটা কেমন কি নেবেন না নেবেন সেই হিসাবে আপনি আমাকে ওটা জানাবেন বলবেন তারপরে আমি আপনার আমি যাব বলতে আমার ডিসেম্বর মাস ছাড়া হবে না তো আমি ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বরেই আমি যেতে চাই ডিসেম্বরে ডিসেম্বর জানিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইগুলো একটু চাপ থাকে সব জায়গাতেই আমি তার আগেই ফিরে আসবো আমি ডিসেম্বরের দু তিন তারিখ নাগাদ আমার ইচ্ছা আছে দেখি কেমন কী টিকিটটা হয় আপনি যদি বলেন হ্যাঁ তাহলে আমাকে তো দুটো টিকিট কাটতে হবে আপনার প্লাস আমার আমি সেরকম টিকিট করবো ও ও হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি ওই জন্যই আরও সেটা বলছি আমি ওই জন্য টিকিট করি নি কেন না আমি গাইড নিয়েই যেতে চাই তো আপনি কীরকম কী কোন টাইমটা হলে ডিসেম্বরেই আমার হলে ভালো ওটা ছুটির টাইম আছে তো আপনার কোন টাইমটা ফাঁকা আছে সেরকম আমাকে বলবেন জানাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে খুব ভালো হয় সেই মতই আমি ব্যবস্থা করবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে